হ্যালো আপনি কি প্রিয়া টেলার্সের দোকানদার হ্যাঁ বলছিলাম আমার বোনের বিয়ে সামনের মাসে তো আমি কিছু শাড়ি চুড়িদার কিনি কিনতে চাই তো আপনাকে কখন গেলে পাবো আচ্ছা বলছি যে বেনারসি কীরকম দামের মধ্যে আছে ভালো কোয়ালিটির কত দাম হতে পারে আচ্ছা আপনি তো আপনি ব্লাউজ কি কাটান আচ্ছা তাহলে আমার একটু সুবিধাই হল তাহলে বেনারসি ওখানে একটু দেখে কিনে যদি কাটাতে দিয়ে আসি তো কদিনের মধ্যে দেবেন আপনি আচ্ছা তাহলে আমার অসুবিধা হবে না এক মাস সময় আছে বোনের বিয়ে দিয়ে এখনও তো চুড়িদার লেহেঙ্গা আছে না কি ভালো আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসের আমাকে হচ্ছে একটু ইয়ে দেবেন ওই কাটিংয়ের যে ছবি হয় সেরকম ছবি একটু দিলেন আমি তাহলে দেখে একটু কাটাতে পারবো আর বিয়েতে যে হ্যাঁ হ্যাঁ বলুন ওকে ঠিক আছে আর বলছিলাম যে আর বিয়েতে যে ওই মাথায় দেবার জন্য যে শাড়িটারিগুলো লাগে সেই সব আপনার কাছে সব পাওয়া যাবে এক না অন্য কোথাও যেতে হবে হ্যাঁ আপনি কখন দোকান খোলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমার অনেকগুলোই জিনিস লাগবে শাড়ি চুড়িদার অনেকগুলোই লাগবে বিয়ের কেনাকাটা মানে বুঝতেই পারছেন আচ্ছা দেখি আমি তা হচ্ছে যে বাচ্চাকে রেখে দিয়ে যাব তো একটু আপনিও তাড়াতাড়ি করবেন আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাকে বিকালবেলায় ফোন করে তারপরে যাব ঠিক হ্যাঁ ঠিক আছে তাহলে রাখলাম আজকে এখন